হ্যাঁ স্যার এখানে ফ্রেশ সবজি পাওয়া যায় আপনি কী চান স্যার প্রায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ স্যার আজকেরই

আপনি কোথা থেকে বলছেন স্যার আমি স্যার রোড থেকে বলছি চন্দ্রকোনা রোড আচ্ছা স্যার আমার কাছে ভেজিটেবল বলতে স্যার আপনি সবই পাবেন প্রায় আপনার বিয়েবাড়ির আপনি স্যার কী কী নিতে চান আলু লাগে বেগুন লাগে স্যার বিন বিন হ্যাঁ স্যার আলু আমাদের কাছে এখন কুড়ি টাকা কেজি পাচ্ছেন স্যার বেগুন পনেরো টাকা কেজি আর স্যার আপনি তো টমেটো চান না কি টমেটোটা পঞ্চাশ টাকা কেজি আর পিঁয়াজ স্যার এখন পঁয়ষট্টি টাকা কেজি হ্যাঁ স্যার আদা রসুন আপনি আদা পাবেন দুশো টাকা কেজি রসুন পাবেন দেড়শো টাকা কেজি হ্যাঁ স্যার আপনি তাও কত কেজি করে নিতে চান বলুন সেই অনুপাতে আমরা আচ্ছা স্যার আমি আমি কি আপনার অর্ডারটা নিতে পারি স্যার আচ্ছা ঠিক আছে স্যার বেগুন সাত কেজি স্যার আচ্ছা স্যার টমেটো পাঁচ কেজি হ্যাঁ স্যার পঞ্চাশ কেজির বস্তা হয় স্যার আচ্ছা স্যার কুমড়ো পনেরো কিলো কুমড়োর দামটা আপনাকে বলা হয় নি স্যার তিরিশ টাকা কেজি স্যার আচ্ছা স্যার দু কেজি আচ্ছা স্যার পাঁচ কেজি ধরেছি আচ্ছা স্যার আদা এক কেজি রসুন এক কেজি ঠিক আছে স্যার আপনি ওয়েট করুন আমি বিলটা করে বের করছি স্যার আপনার স্যার বিন বিন ঠিক আছে বিন ক কেজি স্যার আচ্ছা স্যার বিন এক কেজি আর স্যার বরবটি বরবটি চাই হ্যাঁ স্যার বরবটি ওজনেই বিক্রি করি আমরা আচ্ছা স্যার বরবটি দু কেজি হ্যাঁ স্যার কলমী শাক হবে আচ্ছা স্যার কলমী শাক পাঁচ কেজি হ্যাঁ স্যার গাজর বলছিলেন আপনি আচ্ছা স্যার আর কিছু স্যার আচ্ছা স্যার আমি বিল করছি আচ্ছা স্যার আপনার বিলের ওপরে কুড়ি পারসেন্ট ডিস্কাউন্ট আছে স্যার হুম ঠিক আছে